হ্যাঁ বলছি দিদি আপনার কাছে ওই লাউ ডাঁটা কতো করে পড়ে আর পেঁপে কাঁচকলাও আর ওই গাজর টাজর ফুলকপি ফুল আছে ওহ কতো করে দিবেন তাহলে আমার আমার বাড়িতে তো মা প্রচন্ড অসুস্থ তো বাড়িতে বাড়িতে এক মাসের মতো থাকবে আমার বাড়িতে আপনি কি কিছু কম করে দিতে পারবেন আমি আমি কিন্তু এক মাসই আপনার থেকেই নেবো ঠিক আছে আর মা মাগুর মাছ টাছ আছে নাকি দেখুন না মাগুর মাছ তাহলে তাহলে কালকে আপনাকে ফোন করবো আমার বাড়িতে দিয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এক মাসই নেবো লাউ ডাঁটা কাঁচকলা পেঁপে গাজর কুলেখাড়া আর মাগুর মাছের দামটাও দেখবেন যেন কম করে হয় ঠিক আছে যেমন যেমন জ্যান্ত মাছ হয় ঠিক আছে খুব একটা ভালো নেই তাও কতো করে বলুন ওই জন্যই তাহলে এক মাস এক মাস নোব নেবার পরে তাহলে পুরো টাকাটা দিয়ে আসবো তাহলে কি বাড় বাড়িতে দিয়ে আসবেন না যাবো আপনার যদি অসুবিধা না থাকে তাহলে বাড়িতে দিয়ে যাবেন না হলে কাউকে পাঠাবো হ্যাঁ ওই নটা দশটার দিকে যাবেন আচ্ছা এখন এখন কিছু লিবোনি কারণ বাড়িতে তো মা অসুস্থ হ্যাঁ তাহলে আপ আপেল আপেল বেদানা ওই সব কতো করে নিবেন ফলগুলো

একশো কুড়ি টাকাটা বেশি হয়ে যাচ্ছে না আমার থেকে একটু কম করুন আপনার দোকানেই তো এক মাস নেবো কিছু হবে না একটু কম করুন আর সবজি ফল টল যেমন ভালো হয় ঠিক আছে আর মা মাছটা একটু দেখবেন আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ হুম হুম হুম